আমি মনে করি খেলাধূলা মানুষকে একত্রিত করে তোলে যেমন ফুটবল খেলা ফুটবল বলো ক্রিকেট বলো ফুটবল একটা ফুটবল খেলতে গেলে বারো জন ছেলে লাগে বারো জনের থেকেও বেশি লাগে কিন্তু তারা অনেকে বসে থাকে আর বারো জন খেলতে নামে বারো জন খেলতে নামলে সবাইকে একত্রিত হওয়া দরকার একে অপরের একে অপরের একসাথে খেলা সবাইকে দলে একসাথে বারো জন একসাথে সবাই মিলে ফুটবলটা খেলা ওইটা একটা বিরাট ব্যাপার শৃঙ্খলা সবাইকে সবার সঙ্গে শৃঙ্খলা করে রাখতে হবে যে তুই আমাকে বলটা বাড়াবি আমি তোকে বলটা বাড়াবো সবার সাথে সবার ভাবটা রাখতে হবে ঐক্য বদ্ধ সবার সাথে সবার ঐক্যবদ্ধ রাখতে হবে যাতে ফুটবল খেলাটি ভালোভাবে হয় আর ফুটবল বলো ক্রিকেট বলো ক্রিকেটেও সেম ক্রিকেট খেলতে গেলেও বারো জন টিম লাগে ছেলে লাগে বারো জনের একজন ব্যাট দুজন করে ব্যাট করতে নামে বাকি জনগুলো ফিল্ডিং করে কিংবা বসে অনেকে বসে থাকে একত্রিত না থাকলে কোনও খেলা হয় না শৃঙ্খলা শৃঙ্খলাও না থাকলে কোনও খেলা হয় না আত্মবিশ্বাস আত্মবিশ্বাস রাখতে হবে হ্যাঁ তুই পারবি আমি জানি এই বিশ্বাসটা দিলে সবাই খেলতে লাগে আর আমরা তো মনে করি খেলাধূলা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলোই মনে করে থাকি আমরা